আমাদের স্কুল থেকে মাস্টারদের সাথে ভ্রমণ করতে খুব ভালো লাগা থাকে অনেক কিছু দেখার আছে অনেক কিছু শেখার আছে ভ্রমণ যেমন কোনো একটি বড় পার্কে অনেক রকম গাছের সঙ্গে পরিচিত হয় অনেক কিছু খেলাধুলার দিয়ে ওই বংশের জিনিসের সঙ্গে পরিচিত হই এমন কি কোনো চিড়িয়াখানায় গেলে অনেক পশু পাখি অনেক কিছু দেখার আছে নানারকমের জিনিস যেগুলি আমরা কোনো দিন দেখিনি আর দেখতে পাবও না সেগুলি আমরা সুযোগ পাই দেখার